আগামীকাল আমি জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম সেই ঝড় বৃষ্টির টাইমে আমি ভাবছিলাম এত ঝড় বৃষ্টিতে ডেলিভারি পার্টনার যে আছে ও অর্ডারটা আমার কাছে নিয়ে আসবে কিনা তাই ভাবছিলাম আমি অর্ডারটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু দেখেছিলাম ও ছেলেটি টাইম মতো আমার বাড়িতে এসে বৃষ্টিতে ভিজে ভিজে তিনি এসে আমার বাড়িতে গিয়ে এসে খাবারটা দিয়ে গিয়েছিলো তাই আমি ওকে একটা ভালো ফিডব্যাক দিয়েছিলাম আর অনলাইন থেকে একটা টিপ করে দিয়েছিলাম কারণ ছেলেটি অত ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছিলো আমার বাড়িতে খাবারটা দিয়ে গেছিলো এটা একটি খুবই ভালো কাজ করেছিলো আমি ক্যামেরার মাধ্যমে দেখলাম ছেলেটি একটি মাস্কও লাগিয়েছিলো